ধনেখালি সাঁতরাগাছি শিয়ালদহ ঘটকপুকুর শঙ্কর পারুলিয়া ন্ওদা বড়দাম বেহালা দমদম মধুগড় সাঁকরাইল ডেবড়া সাঁওতালদিঘি রায়দিঘি ফতেপুর শিরাকোল আমতলা গঙ্গারামপুর তারাতলা মোমিনপুর পার্কস্ট্রিট বেলগাছিয়া শ্যামবাজার শ্যামনগর চিনার পার্ক ফোটোর ধামুয়া দেউলা ডায়মন্ড হারবার মথুরাপুর